টিভি শো সার্ক ট্যাংক সম্পর্কে আমার নির্দিষ্ট কোনো সচেতন সচেতনতা নেই কীভাবে ব্যবসা করতে হয় মানুষকে কীভাবে প্রভাবিত করতে হয় এটা আমার সম্পর্কে সাধারণ কোনো আইডিয়া নেই